পশ্চিমবঙ্গ এবং অন্যান্য রাজ্য বা দেশের সাথে সম্পর্ক সুসম্পর্কিতভাবে স্থাপিত হয়েছে বিভিন্ন কারণের জন্য সেটা যুদ্ধ হোক সেটা চুক্তিপত্র হোক সেটা বাণিজ্যিক কারণে হোক বা সাংস্কৃতিক বিনিময়ে হোক যদি আমি সাংস্কৃতিক বিনিময়টাকেই ধরে থাকি আমরা সবাই জানি যে পশ্চিমবঙ্গ অর্থাৎ বাংলায় সাংস্কৃতিক অনুষ্ঠান সবথেকে প্রিয় এই ভারতের সবথেকে প্রিয় জায়গায় যেটা যেখানে আমরা সমস্ত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে পালন করতে পারি সেটা রবীন্দ্রসঙ্গীত হোক বা আরও বিভিন্ন কবিতা হোক আবৃতি হোক গান হোক নাচ হোক এত সুন্দরভাবে পালন মনে হয় অন্য কোথাও হয় না যেটা অন্য দেশের মানুষ বা অন্য জায়গার মানুষ বা অন্যান্য রাজ্যের মানুষ দেখে সবথেকে বেশি আনন্দিত উপভোগ করে তাই তারা এসে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শামিল হওয়ার চেষ্টা করে দ্বিতীয়ত হচ্ছে ব্যবসা বাণিজ্য পশ্চিমবঙ্গ সবার প্রথমে আমরা সবাই জানি যে কৃষিপ্রধান দেশ তো এখানে চাষাবাদ সব কিছুই উৎপন্ন হয় বিভিন্ন ধরনের খাবার টাবার সব কিছু যেগুলো বাণিজ্য করার জন্য আমরা বিভিন্ন দেশে রপ্তানি করে থাকি এর জন্য বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গের সাথে অন্যান্য রাজ্য বা দেশের সম্পর্ক আরও সুন্দরভাবে সুনিশ্চিত হয়ে উঠেছে আর যুদ্ধ আমরা একে অপরের সাথে লড়াই প্রতিদিনই করে থাকি কারণ মানুষের জীবনটাই একটা যুদ্ধ মানুষ যুদ্ধ করেই বেঁচে থাকতে পারে চুক্তি যে কোনো বিষয় নিয়ে আমরা অন্য দেশের সাথে চুক্তি প্রনয়ণ করে নিজেদের কার্যকে সমপ্লিত করতে পারি এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া